আমার সবথেকে বড় শক্তি আমার মনের জোর আর আমার পরিবার আর আমি সবথেকে বড় শক্তি এটাই মানি কেন না আমার এমন একটা সময় গিয়েছিল যখন আমি খুব মানসিক দিক দিয়ে খুব দুর্বল ছিলাম যার জন্য অনেক মানুষ আমাকে ঠকিয়ে চলে গিয়েছিল তার জন্য আমি অনেক কষ্টও পেয়েছি তখন থেকেই আমি অনেক ধরনের ভিডিও দেখতাম যেগুলো মানুষের মনের জোর বাড়ায় সেই ভিডিওতে আমি দেখতাম যে কীভাবে মনের জোর বাড়ানো যায় সেখান থেকে আমি সেই যে মনের জোর বাড়ালাম সেটা আমার এখনও পুরো জীবন চলে যাবে আর আমি মনে করি আমার এই যে মনের জোর এইটা দিয়ে আমি সারা বিশ্বকে জয় করে নিতে পারব তখন হয়ত সেই জ্ঞানটা আমার ছিল না কিন্তু এখন আমি বুঝি যে আমার মনের জোরটা প্রচুর যেটা হয়তো আর পাঁচটা সাধারণ মানুষের মধ্যে থাকে না আর আমার সবচেয়ে বেশি দুর্বলতা হল মানুষকে সহজেই বিশ্বাস করে ফেলি প্রত্যেক মানুষকেই ভাবি যে এ হয়তো খুব ভালো খুব বিশ্বাসযোগ্য হবে কিন্তু আমি হয়তো ভুল ভাবি কিন্তু আমি এই দুর্বলতাটাকে আমি পাল্টাতে চাই তাছাড়াও আরেকটা দুর্বলতা আছে সেটা হল আমি ঘুরতে খুবই ভালোবাসি তো আমাকে যদি কেউ কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে আমি সঙ্গে সঙ্গে সেখানে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে যাই এই অভ্যেসটাও হয়তো খারাপ তো আমি চেষ্টা করছি আমার দুর্বলতাটাকে আরও শক্তি বানানোর জন্য আর আমার যেটা শক্তি আছে সেটা দিয়ে আমি সারা বিশ্ব জয় করতে পারি